আমি গত সোমবার অনলাইন থেকে এক জোড়া কানের দুল কিনি কানের দুলটি দেখতে খুব সুন্দর এবং যেরকম দেখানো হয়েছিল সেরকমই পেয়েছি কানের দুলটি দামেও খুব সস্তা